গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকার দিনের পর দিন বিভিন্ন প্রকল্প বা স্কিম চালু করে চলেছে আমরা আগে দেখতে পেতাম যে উপযুক্ত স্কুল বা বিদ্যালয় ছিল না যার ফলে শিক্ষা গ্রহণে অনেক রকম সমস্যা দেখা যেত কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই প্রায় প্রত্যেক দু কিলোমিটারের মধ্যেই একটি করে উচ্চ বিদ্যালয় এবং অনেকগুলি মাধ্যমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয় উপস্থিত রয়েছে এই সমস্ত সুবিধার কারণে এখন প্রায় সকলেই শিক্ষা গ্রহণ করতে পারে খুব সহজেই তাছাড়া আগে আমরা দেখতে পেতাম টাকার অর্থনৈতিক কারণেও অনেক ছেলেমেয়ে পড়াশোনা করতে পারত না বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই স্কুলে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে তাছাড়া যে পাঠ্যবই সেগুলি সরকার আমাদেরকে প্রদান করে থাকে যার ফলে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেছে আমাদের গ্রামাঞ্চলগুলিও এবং গ্রামের অর্থনীতি যেহেতু অনেকটাই কমজোরি হয়ে থাকে সেই অর্থনৈতিক কারণে আমাদের গ্রামের ছেলেমেয়েরা সঠিক মতো পড়াশোনা করতে পারে না অল্প বয়সে তারা পড়াশুনা ছেড়ে দেয় এবং কৃষিকার্যে বা বাইরের কোনো কোম্পানির কাজে বা কোনো শ্রমিকের কাজে চলে যায় তাদের ঘরের অর্থনীতিকে বজায় রাখার জন্য এ সমস্ত দিক থেকে সরকার আমাদেরকে এখন বিভিন্ন ধরনের স্কলারশিপ বা বৃত্তি প্রদান করে থাকে মেধাবী ছাত্র ছাত্রীরা যদি তারা গরিব হয়ে থাকে তারা বিভিন্ন বৃত্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বড় অঙ্কের টাকার স্কলারশিপ পেয়ে থাকে যার ফলে তাদের পড়াশোনার খরচা খুব সহজেই বহন করতে পারে এবং সরকার বর্তমানে আমাদের স্কুল যাওয়া আসা যাতায়াতের জন্য বিভিন্ন সাইকেল প্রদান করে থাকে তাছাড়া যোগাযোগের মাধ্যম বজায় বজায় রাখার জন্য বর্তমানে আমাদেরকে মোবাইল ফোন প্রদান করা হয়ে থাকে ক্লাস ইলেভেনের মধ্যে এবং তাছাড়াও আমরা দেখতে পাই যে ভারতবর্ষের মতো দেশে যেহেতু বাল্য বিবাহের প্রচলন অনেকটাই বেশি সে কারণে বাল্য বিবাহ রোধ করার জন্য আমাদের দেশে কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো প্রকল্প চালু করা হয়েছে যার ফলে বাল্য বিবাহ যথেষ্ট পরিমাণে রোধ হয়েছে এবং এই প্রকল্পগুলির জন্য অনেক মহিলারাই পড়াশুনা করতে শুরু করেছে তারাও যথেষ্টভাবে এগিয়ে চলেছে যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা ছিল ছাত্রীরা ছিল ভয়ের কারণে পড়াশোনা হয়তো করতে পারত না কিন্তু এই সমস্ত বৃত্তিগুলির জন্য স্কলারশিপগুলির জন্য তারাও সঠিক মতো স্বাচ্ছন্দ্য মতো পড়াশোনা করতে পারছে এই ধরনের বিভিন্ন প্রকল্পগুলি আমাদের দেশে চালু হয়েছে এবং এইগুলি গ্রামীণ এলাকায় ছেলেমেয়েদের স্কুলে পাঠানো হয় এই সমস্ত কারণেই গ্রামীণ এলাকায় ছেলে মেয়েদের স্কুলে আগে পাঠানো হতো না সাধারণত অর্থনৈতিক কারণে পড়াশোনা করার যে সমস্ত খরচ তাদের বাবা মারা চালাতে পারত না কিন্তু বর্তমানে বিভিন্ন বৃত্তির জন্য তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই চালাতে পারে এই জন্যই এখন গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে এবং সরকার এর জন্য অনেক অগ্রণী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে